এখন ডিজিটাল সময় ডিজিটাল যুগ সাম্প্রতিক বছরের উন্নয়ন বলতে যেমন আগে একটা ঋণ নিতে হলে কোনো জমিদারের কাছ নিতে হতো এখন সেটা নায় এখন ডিরেক্ট ব্যাঙ্ক দিচ্ছে ব্যাঙ্কে যেমন সুদের হার কম তেমন ফেসিলিটি যেমন আমার ক্যাশ টাকা একসাথে তুলে দিতে হয় না এক এক সুদের সাথেও ক্যাশ নেওয়া হয়ে যায় একবারে একটা কিস্তি থাকলে সেই কিস্তির বছরের আসল সুদ সহ দু বছর একটা কেউ লোন নিলে শোধও করে দেওয়া যায় ও দিক থেকে এখন উন্নত জায়গা এখন টাকা হাতে করে নিয়ে ঘুরতে হয় না কোথাও গেলে টাকা কাছে করে নিয়ে নিয়ে যেতে হয় না সেটা রিস্ক থাকে এখন সব ফোনপে আছে গুগল পে আছে বিভিন্ন পের মাধ্যমে টাকা লেনদেন করা যায় এখন মানুষের অতটা হ্যাপা থাকে না কেউ কোথাও ঘুরতে গেলে যে টাকা সঙ্গে করে নিয়ে যেতে হবে সেটাও কোনো ব্যাপার নেই এখন ফোন বা ব্যাঙ্কের মাধ্যমে সব দোকান থেকে মাল ক্রয় করা যায়

সব দোকানেই বারকোড আছে বারকোড মতলব যে স্ক্যান করে টাকা লেনদেন করার জন্য ইউজ করা হয় সেটা এখন প্রত্যেকটা দোকানেই আছে আমাদের আর্থিক এবং ব্যাঙ্কিং দিক থেকে একটা বিশাল উন্নত মানুষ ভীষণ ফেসিলিটি পাচ্ছে মানুষ আগে যেয়ে একটা কোথাও যেতে হলে যে পঞ্চাশ ষাট হাজার টাকার সঙ্গে করে নিয়ে যেত সেটা সঙ্গে করে নিয়ে যাওয়া হয় না কারণ সঙ্গে করে নিয়ে আগেকার লোক নিয়ে যেত অনেক সময় দেখা যেত যে গুন্ডা বদমাশরা সেই টাকাগুলো কেড়ে নিয়ে এসে বা তাকে চোখের জল ফেলতে হতো এখন ওটা আর নেই ওটা এখন সব ব্যাঙ্কিং লেনদেন হয়ে গিয়েছে কেউ পয়সা সঙ্গে করে নিয়ে যায় না সব ফোনের মাধ্যমে লেনদেন করছে এখন এই আর্থিক সম্পর্কে বলতে গেলে তো প্রচুর টাইম লেগে যাবে অত টাইম তো নেই যাই হোক শর্টকাটে বলছি